আমার শ্বশুর বাড়ির লোকেরা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করত এবং সেখান থেকে আমাকে কেউ কোনোরকম কোনোভাবে সাহায্য করেনি সেই জন্য আমাকে বাইরে বেরিয়ে আমাকে কাজ করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া খেতে হয় এবং আমার স্বামীও আমাকে দেখে না মা বাবা ছাড়া আর অন্য কেউ দেখে নাকো তাই অনেক পরিস্থিতির চাপে অনেক কিছু করতে হচ্ছে অনেক কষ্টর মধ্যে আছি এবং আমার বাচ্চারাও অনেক কষ্টর মধ্যে আছে মা ছাড়া ছেলেদেরকে থাকতে অনেক কষ্ট হয় তাই আমি এই জন্য অনেক কিছু অনেক কিছুই আমাকে করতে হচ্ছে যেটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি সেটা আমাকে করতে হচ্ছে তাই বাচ্চাদেরকে কোনোদিন আমি ঘর থেকে বাইরে বেরোইনি তাই আমি বাচ্চাদের জন্য আজকে আমাকে ঘর থেকে বাইরে বেরোতে হয়েছে সেই কারণে আমার সমস্ত ইয়ের পেছনে আমার শ্বশুর বাড়ির লোক একান্তই বেশি দোষী আমার স্বামী পর্যন্ত আমাকে দেখে না দুটো বাচ্চা নিয়ে আমি কোথায় কোথায় ঘুরি তার ঠিকানা নেই